জল পরিশোধিত এবং বিশুদ্ধ করার জন্য আমি কোনও অনুশীলন অনুসরণ করিনি কিন্তু কিছু ঘরোয়া প্রতিকার আমি জানি যেমন জল পরিশ্রুত করার জন্য প্রথমে আমরা জলটি দেখে নেব যে পরিচিত কি বিশুদ্ধ কিনা সেটা বিশুদ্ধ করার জন্য আমাদের বাড়িতে প্রথমে ফিল্টার বা অ্যাকোয়াগার্ড থাকা দরকার অ্যাকোয়াগার্ড ফিল্টার না থাকলেও যে জলটি আমরা নিচ্ছি সেটা ভালো করে ছাঁকলে বা ছেঁকে নিলে তবে আমাদের পান করা উচিত এবং বর্ষাকালে আমাদের সেজন্য আমাদের জলটাকে ফুটিয়ে পরে তা খেলে আমাদের শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর এবং এটি এরকম জল খেলে আমাদের কোনও ভবিষ্যতে কোনও রোগব্যাধি হবে না